হ্যালো স্যার হ্যাঁ স্যার নমস্কার স্যার হ্যাঁ স্যার নমস্কার আমি একজন সিটিজেন বলছি সন্দীপ মণ্ডল হ্যাঁ স্যার এখন দেখছি রাস্তায় একজন মানুষ খুব খারাপভাবে গাড়ি গাড়ি চালাচ্ছিল জিটি রোডে তো তাদের তো কিছু একটা ব্যবস্থা করা উচিত তারা ওরকমভাবে গাড়ি চালাচ্ছে রাস্তায়

হ্যাঁ স্যার হ্যাঁ স্যার সেটাই হ্যাঁ স্যার সেটাই হ্যাঁ স্যার সেটাই হ্যাঁ স্যার স্যার যেরকম ড্রাইভারদের যথাযথ শাস্তি দেওয়া উচিত তারাও সেরকম ভাবে গাড়ি চালায় হ্যাঁ স্যার সেটাই করা উচিত এখন অনেক মানুষই খারাপ খুব খারাপভাবে গাড়ি চালাচ্ছে এখন রাস্তায় তাদের নিয়ন্ত্রণ দেওয়া উচিত সেটাই হ্যাঁ স্যার সেটাই

হ্যাঁ স্যার সেটাই হ্যাঁ স্যার একদম স্যার সেটাই স্যার হ্যাঁ স্যার নিশ্চয় স্যার হ্যাঁ স্যার থ্যাংক ইউ স্যার স্যার হ্যাঁ হ্যাঁ